আমি ঘুরতে গেছিলাম বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় আমার ওই পাহাড়টা খুব ভালো লেগেছে তার কারণ পুরো পাহাড় জুড়ে রয়েছে বড় বড় গাছ সেই গাছ গাছগুলি ধরে ধরে ধরে ধরে পুরো পাহাড়টাও শেষ পর্যন্ত একদম আমি উঠতে পেরেছিলাম আমরা পরিবারের সবাই মিলেই গেছিলাম এতো আনন্দ হয়েছিলো যে আমি কোনও পাহাড় একদম শেষ পর্যন্ত উঠতে পেরেছি সেই পাহাড়ে উঠে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে চারদিক দেখা পুরো সব নিচের যে কোনও জিনিস মনে হচ্ছে কত ছোট ছোট আর পাহাড়ে ওঠার যে কী আনন্দ কষ্ট হয়েছিল উঠবার সময় খুবই পাহাড় ভেঙে ভেঙে পাহাড় ভেঙে ভেঙে যে উপরে ওঠা ভীষণ কষ্ট মাঝে মাঝে আমরা খুব হাঁপিয়েও পড়ছিলাম কিন্তু এতো সৌন্দর্য না উঠে পারলাম না পুরোটা পর্যন্ত উঠেছি উঠে একটা ছোট্ট মতো মন্দিরের মতো ছিল সেখানে ঢুকেছি দেখেছি একটুক্ষণ দাঁড়িয়েছি তারপরে আবার আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আস্তে আস্তে সেই পাহাড় ধরে ধরে নেমেছি পাহাড়ের গাছ ধরে ধরেই নেমেছি পুরোটা আবার এসে নিচে সবাই মিলে নিজেরা রান্না করে একটা বনভোজনের মতো করে আনন্দ করে খাওয়াদাওয়া করে শুশুনিয়া পাহাড়কে আমরা অনেকক্ষণ ধরেই উপভোগ করলাম করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম